হ্যালো ভাই হ্যাঁ বলছি তুই তো এখন বাইরে আছিস তো আমি বলছি যে আজকে রাতের খাবারটা তুই যদি একটু নিয়ে আসিস তো ভালো হয় আর কি ওই তুই দেখ না পাশের হোটেল থেকে কষা মাংস যদি আনতে পারিস একটু হ্যাঁ যেখান থেকে খুশি নিয়ে আয় না হ্যাঁ আন আন আয় নিয়ে আয় তাহলে রুটিও নিয়ে চলে আয় তাহলে আর কিছু রাতে রান্না করব না

তুই দেখ না দোকানে যদি ভালো কিছু আছে তাহলে আনতে পারিস কষা মাংস কিনে আন কষা মাংস আবার কি রান্না করব হ্যাঁ হ্যাঁ কী করা যায় বল তো তাহলে আজকের আচ্ছা তুই নিয়ে আয় আমি ঘরে আবার রান্না করব না হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও তোর কাছে এখন কত টাকা আছে আচ্ছা তোর যেটা ভালো মনে হয় সেটাই আন তুই আগে দেখ মানে কোনটা ভালো আছে আচ্ছা তুই তাহলে ওই বেশিটাই নিয়ে আয়

তুই সবার জন্য নিয়ে আয় মানে ওই কুড়ি প্লেট মতো আন না তাহলে নিয়ে আয় ওরকম পনেরো প্লেট মতো বেশি হলে সমস্যা নেই কালকেও খাওয়া হয়ে যাবে আচ্ছা তাহলে তুই নিয়ে আয় কম করে কম করেই আন হ্যাঁ ঠিক আচ্ছা আন